হ্যালো হ্যাঁ আমি ওখান থেকেই বলছি আপনি কে বলছেন বলুন

নিশ্চয়ই

হ্যাঁ আপনি সঠিক চিন্তাভাবনা করে আপনি সঠিক আপনি ভেবেছেন যার জন্য আমরা খুবই খুশি আমাদের জিম সেন্টারে আপনার অনেকভাবে আমরা সাহায্য করতে পারি শরীরচর্চার দিক থেকে তো যেহেতু আমাদের জিম সেন্টার আপনাকে যেভাবে আপনার সুযোগ সুবিধা পেতে চান সেইভাবে আম আমরা দিতে নিশ্চয়ই এগিয়ে আসবো তা আমাদের একটা সময়ে আছে কোন সময় আপনার মানে খুব থেকে খুব ভালো হবে যেটা আপনি ছাত্র হিসাবে নিতে পারবেন আচ্ছা নিশ্চয়ই যেহেতু আপনার দশটা থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তো তার জন্য আপনি যে সকালেই সময়কে বেছে নিয়েছেন সেটার জন্য আপনি খুবই ভালো একটা সঠিক আপনি নির্ণয় করেছেন যেহেতু সকালে সময় এই শরীরচর্চার সাথে যুক্ত থাকলে এটা আমরা সবাইকে আমরা বলি কিন্তু শরীরচর্চা সকালেই খুব ভালো হয় তো আমাদের যেহেতু সময়সীমা সকাল ছটা থেকে দশটা পর্যন্ত আমাদের সময় তো সেই সময় অনুসারে আপনি কখন আসতে পারবেন হ্যাঁ আটটা থেকে নটা এই এক ঘণ্টার মধ্যে আপনার সঠিক শরীরচর্চা সম্ভব এবং তার সাথে সাথে আপনাকে একটা নির্দিষ্ট পরিমানে খাবারদাবারও যাপন করতে হবে তো সেই সম্বন্ধে আপনি যখন জিম সেন্টারে আসবেন সেই সম্বন্ধে আমি আপনাকে সেইভাবে সুযোগ সুবিধামতো আপনার শরীরের ওজন এবং যেভাবে আপনি শরীরচর্চা করছেন তার উপর আপনাকে একটা খাবারের চার্টও আমি বানিয়ে দিতে পারি শরীরচর্চা খুবই ভালো প্রথমে এসেই আপনাকে একটু শরীরচর্চা বলতে আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে যার ফলে আপনার শরীরটা গরম হয়ে যাবে যার ফলে আপনি যে কোনো শরীরচর্চাতে আসুন আপনি যদি ভাবেন যে কাঁধের থেকে শুরু করে আপনি পা পর্যন্ত শরীরচর্চা করতে চান সেটাও সম্ভব সেইভাবে আমি আপনাকে সপ্তাহ অনুযায়ী যেমন ধরুন কিছু একটা সপ্তাহে প্রথমবারে আমি আপনাকে বললাম যে আপনি কাঁধের শরীরচর্চাটা করবেন এবং তার কিছুদিন পর আপনাকে বলা হলে আপনি সেই পায়ের চর্চা করবেন তো সেইভাবে শরীরের তার কিছু কিছু অংশ অনুযায়ী আমরা আপনাকে সেই শরীরচর্চাটা করা করাবো

না না এটা কোনো অসুবিধা নয় আপনি যেহেতু সকালেই আসছেন সেই হিসাবে আপনি আসুন ঠিক আছে হ্যাঁ এর পরেই হ্যাঁ হ্যাঁ এরপর আপনি এই আসছে সপ্তাহ থেকে আপনি আমাদের জিম সেন্টারে চলে আসুন আর সেইভাবে আপনাকে সব সুযোগ সুবিধা করা যেতে পারে তো ধন্যবাদ ধন্যবাদ